অবশ্যই আমার এলাকায় ইতিহাস রাজবংশ এবং শাসক দ্বারা প্রভাবিত ছিলো রাজবংশ বা শাসকের বিশেষত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানি দ্বারা প্রভাবিত ছিলো সেক্ষেত্রে দেখা যায় যে পুরুলিয়া জেলার নডিহা মিষ্টিমহল অঞ্চলটি লর্ড ক্লাইভের স্ত্রী লেডি ক্লাইভ যখন এখানে পুরুলিয়ায় পথম এসেছিলো এবং তার উদ্দেশ্যে ভীম নাগ প্রথম এই লেডিকেনি মিষ্টিটা তৈরি করেছিলো যার পরিবর্তিত হয়ে বর্তমান নাম লেডিকেন তৈরি হয়েছে এক্ষেত্রে তার নাম অনুসারে পুরুলিয়ার এই অঞ্চলটির নাম মিষ্টিমহল নামকরণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন এলাকায় রাজা রাজোয়ারদের শাসন আমরা পরিলক্ষিত করতে পারি পুরুলিয়া জেলার কাশীপুর অঞ্চলে নীলমণি সিং দেও বিশেষ ভাবে পরিলক্ষিত এবং পরিগণিত হয়েছেন তিনি শুধুমাত্র পুরুলিয়ার আন্দোলনগুলিতে যুক্ত ছিলেন এছাড়া তার বংশধরগুলো পুরুলিয়ার মুক্তি আন্দোলনে বিশেষভাবে স্থান অর্জন করেছে এবং তাদের কৃতিত্ব অনস্বীকার্য